হ্যালো হ্যাঁ বলুন কেন কী হয়েছে পালটাতে হবে মোটর তো ঠিক করেছি আমার মতো এখন খারাপ হয়ে গেলে আমি কী করব বলুন তো আপনার কয়েল পালটাতে হবে ফ্রিতে নিইনি কাজটা তো করেছি তবে তো টাকাটা দিয়েছেন আপনি কাল পরশু যেতে পারি হ্যাঁ আপনার কিন্তু কয়েল পালটাতে হবে তিনশো টাকা মতো পড়বে হ্যাঁ আমি এখন আমার টাকা থেকে এনে দিচ্ছি আপনাকে মোটরটা ঠিক করি তখন আপনি সব সমেত টাকাটা দিয়ে দেবেন আজ তো তিন তারিখ আছে আমি পাঁচ তারিখের দিকে যেতে পারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা